আমার দেখা কিছু জায়গা আছে যেগুলো সত্যিই খুব সুন্দর কিন্তু সেখানে জ পর্যটন জনপ্রিয় নয় যেমন আমার জানা জায়গা হল বদনগঞ্জ চন্দ্রকোনা গাসিতলা ঠাকুরবাড়ি বাজার আরামবাগ বিভিন্ন জায়গা শ্যামবাজার এগুলো এই জায়গাগুলো খুবই সুন্দর কিন্তু এখানে পর্যটন ব্যবস্থা খুবই কম যেমন আমাদের বহু পুরোনো এক কালী মায়ের মন্দির আছে যেখানে এ ঠাকুর খুব জাগ্রত এখানে পুজো করলে সব মনস্কামনা পূর্ণ হয় আগেকারের রীতি মেনে এখনও পুজো হয় তো এই মন্দির যদি আরও বাড়ানো যায় তো এইখানে মানুষের সমাগম বাড়বে লোক যাতায়াত বাড়বে বা এই মন্দির কথা আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়বে মানুষ এতে সুবিধা পেতে পারবে কারণ একজন যদি সুবিধা পায় তো সেই মুখের কথা বিভিন্ন জন জানতে পারবে তো লোক যাতায়াত সেখানে বেড়ে যাবে যেমন প্রাচীন পুরোনো বটগাছ সেই বটগাছ আজ থেকে হাজার হাজার বছরের পুরোনো এখনও সেই বটগাছ তরতাজা আছে সেই বটগাছ এখনও মারা যায়নি এখনও সেই গাছের তলায় বসলে বসে মানুষ কত আরামে বসতে পারে স্বাচ্ছন্দ বোধ করতে পারে বটগাছের শীতল বাতাস আমাদের খুব ভালো লাগে পুরোনো জনপ্রিয় ফাঁসিডাঙ্গা সেখানে আগেকার ইংরেজদের আমলে তাদের ফাঁসি দেওয়া হতো সেই জায়গা আজও খুব বিখ্যাত আছে বিভিন্ন পার্ক যেগুলো বহু বছর আগে হয়েছে এখনও সেই পার্ক আছে যেখানে বাচ্চারা যায় এবং সেখান থেকে খুব সুন্দর সুন্দর দেখে জিনিস দেখে অভিজ্ঞতা অর্জন করে কিছু জিনিস শিখতে পারে এবং ইতিহাসের আমলে এমন কিছু জিনিস ছিল যেগুলো এখানে আছে তো সরকার যদি উদ্যোগ নেয় এইসব জায়গা ভালো তো আছে আরও ভালো হতে পারে আরও মনোরম হতে পারে এইসব জায়গার উন্নতি নেওয়ার দরকার এবং এখানেও পর্যটন জনপ্রিয় হওয়াটা দরকার